আমি মাছ আপনি কীভাবে মাছ ধরার শিখলেন আপনি কি ছোটোবেলায় মাছ ধরেছে না ছোটোবেলায় মাছ ধরেছে বলতে আমার বাপেরা মাছ ধরত আমরা বালতি নিয়ে সাথে সাথে যেতাম ওনারা মাছ ধরত দেখতাম মানে পুকুরের চোর ওদিকে আমাদের তো আর এদিকে নদী খাল নেই যে বা খাল বিল নদী আছে নেই পুকুর আছে বড়ো বড়ো বাঁধা আছে বাদাইতে যখন ধান চাষ হয় না তখনই কারো পুরো মাঠ হয়ে যায় সেই জায়গাটা হয়তো মাছ ধরলাম জাল ফেললাম মাছ ধরলো পুকুরে মাছ ধরলো সেগুলো হয়তো সাথে সাথে গিয়ে মাছ ধরার দেখলাম এই এই এইভাবে আমরা শিখেছি মাছ আমরা কীভাবে ধরি মাছ ধরতে বলতে বড়োরা মাছ ধরে আমরা দেখতে থাকি দেখতে দেখতে অনেক দিন হয়ে গেলো বড়ো হয়ে গেলাম বাপেদের সাথে চাচাদের সাথে দাদুদের সাথে মাছ ধরতে যেতাম যেতে যেতে দেখতাম কীভাবে মাছ ধরে বড়োরা কীভাবে মাছ ধরে এখন মাছ জাল ফেলছে পড়ছে না কী করবে হয়তো খাঁটা আটা মানে গমের গম ভাঙে যে আটা হয় আটা হয়তো পুকুরের মাঝ খানটা ফেলে দিলো বা ধান ভাঙে যে গুঁড়ো হয় গুঁড়ো গুঁটো গোটা কত ফেলে দিলাম দিয়ে ওই জায়গাটায় আব্বা ধরো মা আমার বাবা ধরো মাছ ফ জাল ফেললো মাছ উঠলো অনেকটা মাছ উঠলে মাছ আমাদের হয়ে গেলো এইভাবে আমরা অভিজ্ঞতা বাড়তে থাকলাম যে হ্যাঁ এই মাছটা এইভাবে ফেললে মাছ পড়বে আমরা এখন কীভাবে ফেলি বড়ো হয়ে গেছি হয়তো প্রয়োজন হলো মাছ ধরার বা মাছ খাবো কিছু নেই বাড়িতে কী করলাম এতো একটা ছিপ নিয়ে গেলাম একটু হাতে করে একটু আটা চেয়ে নিয়ে গেলাম আটাটা পানির জল দিয়ে একটু ছানলাম ছেঁনে হয়তো একটুখানি টিপখানিক দিয়ে বঁড়শির মাথায় দিয়ে হয়তো ছিপটা ফেললাম খেলে দেখলাম মানে ছিপের মাথায় খোঁটড়াচ্ছে খোঁটড়াচ্ছে খুঁচাচ্ছে দেখলাম মাস বেঁধেছে টান মারলাম মাছ উঠলো এই করতে করতে হয়তো একটা আা মাছ দুটো মাছ হালো কে তিনটা মাছ হালো আমাদের হয়ে গেলো এইভাবে শিখলাম হয়ত দেখা যাচ্ছে মাছ নেই বাড়িতে কেউ নেই ছিপিতেও মাছ উঠছে না তখন কী করলাম একটা আরে মশারি নিলাম একটা বাচ্চাকেও সাথে ডেকে নিলাম বাবু আয় না একটু মাছ ধরবো কিছু নেই বাড়িতে হয়তো সেজন্য আমার সাথে গেলো গিয়ে কী করলাম দুজনের দুটি দিয়ে মশারি ধরলাম ধরে দুদিন দুদিতে ঘা দিতে দিতে বঁড়শিতে টানতে টানতে টানতে টানতে আলি উড়লাম বাঁধদের উঠলাম সেই ওখানে উঠে দেখলাম খানিকটা মাছ হয়েছে খুব সুন্দর মাছ হয়েছে সেই জায়গাটা ওই মুসুরিটা তুলে দিলাম অনেকটা মাছ হয়েছে সেই মাছটা নিয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখলাম অনেকটা মাছ হয়ে গেলো আমার রান্নার জন্য মাছ